আমরা আগে আমরা এখন বাংলা ভাষা করি আমার মা আমাদের হচ্ছে মাতৃভাষা বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা মাতৃভাষা আমার মায়ের দিকে আগে আমার মা বাবা গুরুজনদের যুগে ছিল খাইছি যাইছি হ্যাঁ একটা অন্য এক রকম টান ছিল এখন সব কিছুর যুগ পাল্টাচ্ছে দিনে দিনে সব কিছুই পাল্টাচ্ছে এখন সব কিছু কিছু বাংলার থেকে এখন কেউ কেউ বেশিরভাগ ইংলিশ তারপরে হিন্দি এই দিকে চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু বাংলা ভাষা আমাদের হচ্ছে মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা আমরা যেটা ভাষাটা বুঝি হ্যাঁ ওইটাই বাংলা ভাষা এখন আমরা খাব দাব হ্যাঁ এখন খাব এখন ঘুরতে যাব হ্যাঁ এই পরে ঘুরতে যাব বিকাল হলে তারপরে ঘুরতে যাব না দুপুরবেলা এখন খাব দাব ঘুমাব হ্যাঁ এইটাই আমরা জানছি তখন ছিল আলাদা তখন মা বাবাদের যুগে ছিল না খাইছি দাইছি এই এখন খাইব না হ্যাঁ পরে খাইব হ্যাঁ দুপুরবেলা ও খাইব অই দুপুরবেলা বাইরে বেড়ামু না হ্যাঁ এখন আমরা বলি কি না দুপুরবেলায় খেলাধূলা টুলা না দুপুরবেলা খাও দাও ঘুমাও